হ্যাঁ হ্যালো

হ্যাঁ আমি এই এক একজন ব্যবসায়ী আমি একজন ব্যবসায়ী আপনার সবজিগুলো আমি নিতে চাই প্রচুর হচ্ছে কিন্তু অল্প দামে আমি কিছু বেশি দামে বিক্রি করতে চাই আমার লাভের জন্যেও কী আছে আপনার আপনার লাভ রেখেই আমি নেবো নিয়ে আমি যাতে দু পয়সা বেশি দামে বিক্রি করতে পারি সেটুকুই চেষ্টা করবো